কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আমার পছন্দ তেনার তার এ কথাবার্তা যা যা লেখয়ে লেখার মধ্যে যে ভাষা অনুভব করে যা ভবিষ্যতে প্রজন্মের জন্য সঠিক দিশা এবং সঠিক ভঙ্গি উপলব্ধি করা যেটা দেখে আমাদের ছোট ছোট বাচ্চা তারা ভবিষ্যতে তাদের সঠিক দিশায় পৌঁছোতে পারবে সেটা একটা দিক চলে গেলো যখন ব্রিটিশরা ছিল তখন সেই সময়ও ভারতের জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার সেটাকে নাইট উপাধি বলে একটা সম্মান দিল সেটাও ত্যাগ করেছিল জালিওয়ানবাগের হত্যাকাণ্ডের সময় যে ইংরেজরা যে অন্যায়ভাবে নৃশংস প্রাণগুলো হত্যা করেছিল তারই প্রতিবাদে মুখ্য ও আন্তরিক প্রতিবাদ যেটাকে বলা হয় সে বিষয়ে তিনি নাইট উপাধি ত্যাগ করে এটাই আমার ভারতবর্ষের জন্য খুব গর্বিত তার জন্য আজকে কবি রবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে নোবেলজয়ী হিসেবে আমরা ভারতবাসীকে ভারতবাসী হয়ে গণ্য করি ঠিক আছে